কৃষিকাজ করে আমরা কিন্তু খুব আনন্দিত পাই কারণ কৃষিকাজ থেকেই আমরা সব রকম শাক সবজি ফল মূল ইত্যাদি পেয়ে থাকি কৃষিকাজের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু আনন্দ দেয় কৃষি শুধু কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করা যায় কারণ কৃষিকাজ করলে কৃষি থেকে যেসব ফসল উৎপন্ন হয় সেইগুলো আমাদের সারের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে প্রত্যেকটিই কাজে ব্যবহৃত হয় অয় কৃষিতে যেসব জিনিসগুলি উৎপন্ন হয় সেগুলি বিক্রি করেও মানুষ কিন্তু অনেক অর্থ উপার্জন করে যার ফলে মানুষ কিন্তু আনন্দ এবং খুশিতে থাকে